আমার ছোটবেলায় অনেক স্মৃতি রয়েছে স্মৃতিগুলো ঠিক মনে নেই কিন্তু দুই একটা স্মৃতি প্রায় মনেই আছে যেই স্মৃতিগুলি আমাকে আজও বিশেষভাবে মনে গড়ে তুলে কারণ আমি যখন ক্লাস ফোরে পড়ি তখন আমার একটি মামা ছিল সেই মামাটি হঠাৎ দুদিনের জ্বরে মারা যান কিন্তু সেই ঘটনাটা আজও আমার মুখে কিন্তু মনে দাগ টেনে গিয়েছে কারণ মামা আমাদেরকে খুব ভালবাসতেন মামার আঠেরো বছর বয়স ছিল মামা ক্লাস উচ্চ মাধ্যমিক সেই দিয়েছিলেন মামা যখন মারা যান তিন দিনের জ্বরে তখন কিন্তু সকলেই আমরা ভেঙে পড়েছিলাম মামা দুদিন মাত্র জ্বর হয়েছিল মামাকে নিয়ে আমাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল সেখান থেকে আমার আরেক মামা কলকাতায় থাকতেন তিনি কলকাতা নিয়ে চলে গিয়েছিলেন সেখান থেকে কিন্তু মামাকে আর ফিরিয়ে আনতে পারা যায়নি পনেরো দিনের লড়াই করে মামা এক দিন আমাদের সবাইকে ছেড়ে চলে যায় মামাকে যখন রাত্রি নটার সময় নিয়ে আসা হয় তখন আমাদিকে কিন্তু মামা বাড়িতে নিয়ে যাওয়া হয়নি রাস্তায় দাঁড়িয়ে মামাকে দেখিয়েছিলেন এক ঝলক মামাকে দেখার পর আমি আর কিন্তু সেই দৃশ্যটা দেখতে পারিনি কারণ মামা আমার কাছের সবথেকে প্রিয় মানুষ ছিলেন মামাকে ছাড়া আমার যে জীবনে কিছু আছে সেটা কিন্তু আমি কখনো ভেবেই উঠিনি আমাকে মা বাবা যদি মারতেন বকতেন আমার মামা কিন্তু ঢাল হিসাবে আমার কাছে এসে দাঁড়াতেন এবং মামা আমাকে সব রকম দিক থেকে সাহায্য করতেন মামার সেই ফর্সা মুখ গোল মুখ আজও আমার মনে একটা দাগ টেনে গিয়েছে সেই স্মৃতিটা আমার জীবনের সবথেকে প্রিয় স্মৃতি বলেই আমি মনে করি কারণ মামাকে আমি আজও ভুলতে পারিনি কারণ আই যখন মামা যদি আমার থাকতেন তাহলে মামা আমাদের কী হারে যে ভালবাসতেন সেটা আমি বলে ব্যাখ্যা দিতে পারব না কারণ তার সবথেকে বড় ইচ্ছা ছিলো যে আমার বড় ভাগ্নি সে অনেক কিছু করুক তাকে পড়াবো নাচ শেখাবো গান শেখাবো সব কিছু করতেন আমাকে গাছে উঠতে শিখিয়েছিলেন আমার মামা আমি ছোট থেকে খুব বদমাইশ ছিলাম আমি গাছে উঠতাম এদিক সেদিক যেতাম লাফাতাম আমি গাছ থেকে পুকুরে ঝাঁপ মারতাম আমার বাবা মা আমাকে বকতেন মারতেন কিন্তু আমার মামা যদি থাকত মামা প্রায়ই আসত মামা কিন্তু আমাদের তখন ধরে রাখতেন এবং মাকে বাবাকে ঘুরিয়ে বকতেন যে বাচ্চা ছানা ওদের বকে মেরে কী হবে ওদের বোঝালে বা বললে ওরা সেটা কিন্তু সামাল দিতে পারবে সেই স্মৃতিগুলো আজও কিন্তু আমার মনে বিশেষ করে দাগ টেনে গিয়েছে মামাকে আমি কিন্তু আজও ভুলতে পারিনি